হ্যাঁ আমার ইস্কুলে লাইব্রেরি তো অবশ্যই আছে প্রত্যেকটা ইস্কুলেই লাইব্রেরি রয়েছে আমি লাইব্রেরিতে যেতাম প্রত্যেক সপ্তাতেই বন্ধুদের নিয়ে লাইব্রেরিতে যেতাম যখন অফ পিরিয়ড হতো আন্টিদের বলে আমরা লাইব্রেরিতে যেতাম ওখান থেকে বই কালেক্ট করতাম বিভিন্ন রকমের বই কালেক্ট করতাম যেমন হচ্ছে ঠাকুমার ঝুলি ঈশপের গল্প ভূতুড়ে কাণ্ড তারপর ডিটেক্টিভের বিভিন্ন বই বইগুলো পড়ে আমাদের অনেক মানে জ্ঞান অর্জন করেছি এইভাবে আমরা লাইব্রেরি থেকে বই কালেক্ট করতাম আমার যে বইটা ভালো লাগতো হয়তো বন্ধুর ভালো লেগেছে পরের সপ্তাহে ওকে বইটা দিয়ে দিতাম ও আবার লাইব্রেরিতে এসে জমা দিত ওরটা যেটা পছন্দ হতো আমিও সেটা নিতাম এইভাবে লাইব্রেরি থেকে বই কালেক্ট করতাম